গ্রাম শহর এক হয় না গ্রামে অলিগুলি রাস্তাঘাট লোকজন এই নিয়ে আমাদের থাকার মতো এইসব কিছু পরিষ্কার জরিষ্কার করার জন্য এইসব আমাদেরই করতে হয় নিজেদের পরিষ্কার নিজেদের করতে হয় গ্রাম শহর আলাদাই এইসব এইসব নালা জল জমে আচে এইসব সব আমাদের কিছু পরিষ্কার করতে হয় এক খবর ও খবর সে খবর হয়ে থাকে তাই আমরা ওসব পরিষ্কার জরিষ্কার করে নিই আর এই নিয়ে আমাদেরই শহর ভালো কলকাতা শহর আলাদাই হয়